হ্যাঁ আর দাদা ভুল হয়ে গেছে আমরা অনেক দাদা ভুল হয়ে গিয়েছে বুঝলেন তো হ্যাঁ দাদা আমরা এখানে অনেকজন বন্ধু বান্ধবরা বসে আছি আমরা এখন জল জল এখন প্যাক করছি তো অনেক সমস্যা হতে পারে দাদা ভুল হয়ে গেছে হ্যাঁ আমি বুঝতে আমি বুঝতে পারছি আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর দ্বিতীয় দিন এরকম ভুল হবে না না না ওষুধ কোনো ওষুধই মেশানো হয় নি কিছু হয় নি আমার এখান থেকে অনেক সবাই অনেকে কাজ করে হয়তো কোনো প্রবলেম হতে পারে ঠিক আছে আমরা কউ বুঝতে পারি নি আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কি বলবো আমার ভুল হয়ে গেছে আমাদের ভুল করে চলে গেছে আমরা এখন কি বলতে পারি আমাদের হ্যাঁ সেই আছে আমাদের অনেক অনেক জিনিসই অনেক জিনিসই আমাদের যায় তো সব সময়ের জন্য অনেক সময় সবার কাছে জল যায় কখন কার কীভাবে যাবে এখন সেটা তো আর বলতে পারছি না ভুল হতেই পারে আমাদের সেই জন্য তো আমাদের আর কিছু বলার নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা আপনি কোনো কিছু মনে করবেন না আমি দেখে দিচ্ছি ভালোভাবেই জল যায়